আমি মনে করি ভারতের ফ্যাশন অত্যন্ত বৈচিত্র্যময় এটি বিভিন্ন সংস্কৃতি এবং ঐতিহ্যের মিশ্রণ যা ভারতকে বিশ্বের অন্যতম আকর্ষণীয় করে তোলে আগের তুলনায় জামাকাপড়ের অনেক পরিবর্তন হয়েছে একসময় ভারতীয় ফ্যাশন বেশিরভাগই ছিল ঐতিহ্যবাহী পোশাকের উপর যেমন শাড়ি সালোয়ার কামিজ ধুতি তবে আধুনিক যুগে ভারতীয় ফ্যাশন হয়ে উঠেছে আরও আন্তর্জাতিক পশ্চিমী পোশাকগুলি যেমন জিন্স টিশার্ট এবং স্কার্ট পরে বিদেশি ফ্যাশন সম্পর্কে আমার মনে হয় পশ্চিমা ফ্যাশন থেকে আসা জিন্স এবং টিশাট ভারতীয় ফ্যাশনে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে এছাড়াও জাপান থেকে আসা আনিমে এবং ম্যাঙ্গা ভারতীয় সংস্কৃতির যুবকদের উপর বিশেষভাবে জনপ্রিয় আমি বিভিন্ন ধরনের পোশাক পছন্দ করি আমি ঐতিহ্যবাহী পোশাক পরা যেমন ধুতি তেমনই পশ্চিমী পোশাক জিন্স টিশার্ট এগুলো পরতেও পছন্দ করি আমি আমার পোশাক বিভিন্ন জায়গা থেকে কিনি কখনও কখনও অনলাইনে আবার কখনও কখনও বাজার থেকেও কিনি অনলাইনে আমি অ্যামাজন ফ্লিপকার্ট মিন্ত্রা এই সমস্ত জায়গাগুলি থেকে পোশাক আশাক কিনি